আমি গত সোমবার অনলাইন থেকে একজোড়া কানের দুল কিনেছিলাম কানের দুলটি একটু ভারী হওয়ায় পরতে খুব অসুবিধা হয় এবং কানে খুব ব্যথা হচ্ছে এছাড়া কানের দুলটির এক দুটি পুঁতি ইতিমধ্যে খসে পড়ে গেছে অর্থাৎ এর গঠনটা ঠিকঠাক নয় মজবুত নয়